আমি এক ভাই ও এক বোন আমার বোন আমার থেকে সাত বছরের ছোট আমার বোন দেখতে আমার মতনই ব্যবহারও আমার মতনই কিন্তু আমার দায়িত্ব ওর থেকে বেশি যেহেতু আমি বড় আর ও হচ্ছে আমাদের ঘরের ছোট বোন তাই ওকে আদর ওসব করে সবাই বেশি আমার দায়িত্ব বেশি আমার যেহেতু ওর দাদা হই ওর ভালো খারাপ সবকিছু আমাকে বুঝতে হয় এবং ওও আমাকে যথেষ্ট ভালোবাসে দাদা বলে সম্মান করে আমি ওকে পড়াশুনার দিকে হেল্প করি ও যদি কিছু বুঝতে না পারে আমি সেটা ওকে বোঝাই বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেও ছোট হয়ে আমাকে বোঝায় যে এটা তোমার ভুল হয়েছে এগুলোই